কৃষকরা তাদের পণ্যের মূল্য পাচ্ছে না যতটা পরিমাণে তারা টাকা লাগিয়ে কৃষিপণ্য উৎপাদন করছে কিন্তু সেই পরিমাণে টাকা তাদের লাভ হচ্ছে না আমাদের বাজারে এমন কোনও ব্যবস্থা নেই যেখানে কৃষকরা তাদের পুরোটা কৃষিপণ্য বিক্রি করে তারা তাদের পুরো আয়টা নিয়ে যেতে পারে এমন কোনও ব্যবস্থা এখনও হয়ে ওঠেনি আমাদের বাজারে কিন্তু কৃষকরা অনেক পরিমাণে কাজ করে চলেছে তারা অনেক অনেক বীজ কিনছে কিন্তু সেই বীজের টাকা তারা তাদের কৃষিপণ্য থেকে তুলতে পারছে না এই কারণে কৃষকরা অনেক অসহায় হয়ে পড়ছে আমাদের বাজারে এমন কোনও ব্যবস্থা করতে হবে যাতে আমরা কৃষকদের কাছ থেকে আমরা কৃষিপণ্য তাদের সঠিক মূল্য কৃষকদেরকে দিরে দিয়ে উঠতে পারি এটাই আমাদেরকে দেখতে হবে